আমি বাইককে বাইক চালানোর ব্যাপারে আমার মাথায় আগে ছিল না আমি সাইকেল নিয়ে ব্যবসা করতাম এবং এবং দীর্ঘদিন আমি সাইকেলেও ব্যবসা করছি করার পরে তারপরে চিন্তা করলাম আমার সাইকেলের ব্যবসা করে আমি খুব একটা এগোতে পারছি না কারণ অনেকটা দূর দূর আমাকে যেতে হয় সাইকেল অনেক রকম প্রবলেমও হয় তাই চিন্তা করে দেখলাম আমি যদি একটা বাইক কিনতে পারি তাহলে পরে আমার হয়তো অনেকটা শরীরের দিক দিয়েও সুবিধা হবে এবং আমার ব্যবসার দিক দিয়েও আমার অনেকটা এগোবে তাই আমি একটা বাইক নেওয়ার ব্যবস্থা করলাম সেই বাইক কিনলাম বাইক কেনার পরে আমিার ব্যবসাটা সাইকেল বাদ দিয়ে আমি বাইকে ব্যবসা করতে এলাম এবং খুব আরামে আমি এখন দিন কাটাচ্ছি এখন ঘটনা হলো এরপরে আমাদের বাইক বাইক কেনার পরে হয়তো এর বাড়ি যাওয়া সেখানে যাওয়া ওইখানে যাওয়া একটা ঘোরার ব্যাপার থাকে এটা সবারই থাকে আমি তো আগে সাইকেলেই ঘুরতাম তা এখন যেমন অল্প একটু তেল ভরে হাফ লিটার তেল ভরেও আমি বেশ বিশ তিরিশ কিলোমিটার মানে এর মধ্যেখানে আত্মীয় স্বজনের বাড়ি কিংবা বন্ধুবান্ধবের বাড়ি কিংবা অনেক রকম প্রোগ্রামে আমি এটেন্ড করতে পারি তাই আমি বাইকে আমি তার জন্য আমি বাইককে খুব ভালোবাসি